আঁকা শেখার সময় প্রথমে মার্কিং ড্রয়িং শেখানো হয়ে থাকে সেই সময় লোকেরা অনেকগুলি ভুল করে থাকে সাধারণ ভুল বলেই মনে করা হয় এই সমস্তগুলিকে কেননা হাতের ব্যালেন্স সর্বপ্রথম আমাদের প্রয়োজন আঁকা শেখার জন্য হাতের ব্যালেন্স সকলের সমান থাকে না হাতের ব্যালেন্স আনতে অনেকটাই সময় লেগে যায় আঁকা শেখার জন্য এই কারণেই প্রথম প্রথম শুরুতে অনেক লোকেরাই ভুল করে থাকে এই সমস্তগুলি এবং এটি তারা এড়াতে পারে দীর্ঘ সময় প্র্যাকটিস বা পরিচর্যার মাধ্যমে তারা যদি বার বার পরিচর্যা করতে থাকে তাহলে এটা আয়ত্তের মধ্যে খুব সহজেই চলে আসতে পারে একজন ভালো শিল্পী হতে গেলে অনেকটাই চর্চার প্রয়োজন হয়ে থাকে কেননা চর্চা ছাড়া কোনো জিনিসে পারদর্শী হওয়া সম্ভব নয় যদি একটা জিনিসের পেছনে আমরা বার বার পড়ে থাকি এবং সেটির পরিচর্যা করতে থাকি প্রতিনিয়ত তবে সেটায় আমরা দক্ষ ও পারদর্শী হয়ে উঠতে পারব একজন ভালো চিত্র শিল্পী হতে গেলে অবশ্যই আমাদেরকে এটি নিয়ে যথেষ্ট পরিমাণ পরিচর্যা করতে হবে সেটা নিয়ে ভাবতে হবে বুঝতে হবে এবং অনেকটাই সময় প্রদান করতে হবে সেটির পেছনে এভাবে আমরা একজন ভালো শিল্পী হয়ে উঠতে পারি বলে আমি মনে করে থাকি